এখন এই বিজ্ঞান সমাজে এসে আমার কিছু কিছু মানুষ এখনও মেনে যাচ্ছে অনেক ধরনের কুসংস্কার এই গোটা পশ্চিমবঙ্গে মেনে যাচ্ছে অনেক ধরনের কুসংস্কার যেমন যেমন ধরুন আমি রাস্তাঘাট দিতে হেঁটে যাচ্ছি আর বিড়াল রাস্তা কাটল সেই রাস্তা দিয়ে গেলে না কি অসুবিধা এরকম প্রচুর কুসংস্কার আছে যেমন ধরুন অমাবস্যা বা পূর্ণিমাতে রাস্তা দিয়ে কোনো কোনো মেয়েরা যদি চুল খোলা রেখে হেঁটে যায় তাদের নাকি ভুতে ধরবে অমাবস্যা পূর্ণিমাতে যদি রাস্তা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া হয় সেখানে ভূত থাকে আর আগে আগেকার মানুষের এই সবগুলো বলতে হয় এখনো সেগুলো মেনে আচ্ছে এইগুলো মানার কি কারণ সেটাই বুঝতে পারছি না এ আমরা আমরা আমরা ধরো আমরা ধরো শিক্ষিত হয়েছি ওইগুলো তাদেরকে বলতে হয় কারণ ওরা কারণে আগেকার লোকেরা একটু কম পড়াশুনো জানতো সেই জন্য এরকম হত আমা আমাদের ওদের ওদেরকে খুব ভালোভাবে বোঝাতে হবে যে বিজ্ঞান সমাজে এসেছে এইসবগুলো মেনে চললে হবে না এখনও তোমরা আগে মেনেছো এই এই এই সবগুলো মানা ঠিক না যেমন ধরুন আজকে কেউ একজন মরে গেছে তা সেই শ্বশানের ধারে গেলে নাকি সে তার আত্মা থাকে ওখানে বলে এরকম একটা কুসংস্কার আছে বা এরকম একটা কুসংস্কার কারোর জ্বর হলে নাকি ঝাড়িয়ে ঝা ঝাড়ালে নাকি জ্বরটা ভালো হয়ে যায় এইসবগুলো সাথে বলতে হয় তারা এসব টাকা নেওয়ার জন্য আসে বাস্তবে এসবগুলো হয় না বা হতেই পারে না বাস্তবে এসবগুলো কারোর জ্বর হলে কি ঝাড়ালে কি ভালো হয়ে যায় এসব এসবগুলো তারা টাকা নেওয়ার জন্য বসে আসে ওখানে এইসব এই জন্যেই আমাদের আছে এখনও কিছু কিছু মানুষ এখন অনেক মানুষ এই কুসংস্কার মেনে আচ্ছে বলে আমাদের দেশটা উন্নত হচ্ছে না তার তাদেরকে তা তাদেরকে আমাদের বোঝাতে হবে যে হচ্ছে এস এসবগুলো এখন মানলে হবে না কারণ এইসব এই এসবগুলো এখন কিছুই হয় না বিজ্ঞান বিজ্ঞানের যুগে এসে তার কারণ দেবু হচ্ছে আগে আগে আগেকার মানুষ বলতো যে হচ্ছে মানে মেয়েরা সাবল মা হয় সেই সময় না কি গরু ছাগলের গরু ছাগলের দড়ি নিয়ে ডেমালে না কি তাদের বাচ্চা অসুবিধা হবে বা যে মেয়েরা মাহায় তাদেরকে তার তাদেরকে অমাবস্যা অমাবস্যা বা পূর্ণিমা অমাবস্যায় রাত্রিবেলা ভাত দেবে না এরকম অনেক কুসংস্কার তাদেরকে না খাবি রাখবে বা আজ চেকের একটা একটা পরিবেশ একটা বাচ্চা হয় সেখানে না কি একটা কুসংর্ম আসে তেরো না চোদ্দো দিন আর চাকরি ঘরে না কি শুনতে বা আজ চেকের জ্বালা যাবে না এই এই এই সব কুসংখ্য এখনও অনেকে মেনে হচ্ছে আবার ধরনের একটা কুসংস্কার কারো বাড়িকেও মরে গেলে তেরো দিন নিরামিষ খেতে হবে তেরো দিন পরে তারপরে আগে অনেককে আবার খাওয়াতে নিমন্ত্রণ করে খাওয়াতে হবে এইসব নানান ইত্যাদি এসে কোনো তাদেরকে বোঝাতে হবে যেগুলো এখন করলে হবে না এই এইসবগুলো কলা ঠিক নয় কারণ তোমার তোমরা আগে আগেকার আগে আগেকার যুগ বিজ্ঞানের উন্নত ছিলো না এখন কিন্তু এখন এখনকার জেগে বিজ্ঞান এইসব বলছে যে এইসব এইসব বাঁচতে এসব হয় না এটা কুসংস্কার বাস্তবে এই এই এই এই এই এই এই এই এই এই এই এই এই সবগুলো মানা মানা ঠিক নয় একদম এই শালিক অনেকে অনে অনেকে আবার বলে এই শালিকেও আবার আছে শালিক পাখি না কি আবার উঠে কিচির মিচির করলে না কি আবার সমস্যা হয় এটাও একটা কুসংস্কার অনেকে অনেক অনেকে বাড়ি অনেকের বাড়ি এবারে আমাদের ঝাড়ুদের পাখি আছে কাক অনেকে অনেকে অনেকে বাড়ি গিয়ে যখন ডাকে তার বাড়ি না কি কেউ মরে গেছে তার আত্মীয় স্বজন সেই জন্য তাদের বাড়িতে গিয়ে ডাকে এসব অনেক রকমের কুসংস্কার আসে এই রাস্তা দিয়ে রাস্তা রাস্তা দিয়ে ধরুন একটা কারো বির ধরুন পট কাছে সেই পটটা দিয়ে গিয়ে রামর্শপুর নেই যেতে গেলে বিড়াল যদি পট করে সেই পটটা দিয়ে যেতে নেই এরকম প্রচুর কুসংস্কার আছে আবার আবার একটা একটা বাড়িতে যখন একটা বাড়িতে যখন কেউ ধরুন থাকে না বা তা ধরুন তার ফমিটা প্রধান কাজ চলে যায় সেই বাড়ির সেই বাড়ির ভিতরে নিয়ে আবার নিয়ে গিয়ে ভূতবাস আবার আবার কোনো বড়ো আবার ঝালের বাড়ি ঘর তো বড়ো আবার বড়ো বাগান আসে সেই বাগানের ভিতর নাকি বাঁধঝার থাকে বাঁধঝার নাকি আবার ভূত থাকে এসব প্রচুর কুসংস্কার আসছে আর আমার আমাদের সুন্দরবনের দারের নদী এই এখানে এখানে নাকি রাত্রিবেলা নাকি আমার পূর্ণিমা অমাবস্যায় পূর্ণিমাতে নাকি যাচ্ছে এর চটের নাকি ভূত বের এরকম এরকম পশুর কুসংস্কার আছে তার কাছে তার কাছে রাত্রি রাত্রিবেলায় নয় কি ভূত থাকে আর তাল তাল কাছ নায় যে রাস্তা দিয়ে আসে সেই রাস্তা দিয়ে নিয়ে যেতে নেই এইসব এইসব কুসংস্কার তারা এখন মেনে আছে